হ্যাঁ বলছি দাদা আপনাদের এখান থেকে বেড়াতে নিয়ে যাওয়া হয় হ্যাঁ আপনাদের কি এখান থেকে গাড়ি ছাড়া হয় না গাড়ি আলাদা করে ভাড়া করতে হয় আচ্ছা প্রত্যেক সপ্তাহেই ছাড়া হয় তাই তো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা এখন কি সামনের মাসে কোথাও নিয়ে যাওয়ার কোনো প্রোগ্রাম আছে আচ্ছা কত করে টাকা বা কেরকম খাওয়া দাওয়া কী সেটার সম্বন্ধে একটু বলুন না পুরী যেতে গেলে কত করে মাথা পিছু কত করে টাকা নেন না আমরা একটু আমরাও আমরা একটু বেড়াতে যেতেই চাই যেখানে হোক আচ্ছা সেখানে তাহলে পুরীতে কতক্ষণ থাকা হবে একদিন আচ্ছা আচ্ছা আচ্ছা বলছি ওটা যে ঘুরানো হবে ওই ঘুরানোটা কি আপনারা ঘুরাবেন না আমাদিকে আবার সেখানে গাড়ি ভাড়া করতে হবে করে ঘুরতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা মানে ওটা কি আচ্ছা যদি ওটা তিন হাজার টাকা হয় তিন হাজার টাকায় মোটামুটি সবারই হয়ে যাবে ওই সব কিছু খাওয়াদাওয়া থাকা ঘুরা সব আর বলছি বাচ্চাদেরও কি ফুল ভাড়াই লাগবে তিন হাজার আমার দশ বছরের একটা ছেলে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই নম্বর আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই নম্বরটায় আপনাকে হোয়াটসঅ্যাপ করে বলে দেব আমরা কজন যাচ্ছি নাহলে আপনাকে ফোন করে বলে দেব টাকা কি আগে থেকে দিয়ে দিতে হবে তাই তো ঠিক আছে ঠিক আছে কালকে তাহলে সব আমি ব্যবস্থা করে বলে দেব এবং দিয়ে দেব ঠিক আছে